জাতি বা জাতিগত পরিচয় ভাবনাটির উৎপত্তিগত ও প্রয়োগগত কার্যকারিতা সপ্তদশ শতকে ব্যবহৃত হতে দেখা যায় যখন সমপ্রাকৃতিক বৈশিষ্ট সম্পন্ন একটি জনগোষ্ঠীর নির্দিষ্ট ভৌগলিক অবস্থান প্রবচন এবং জৈব চরিত্রগত চিহ্নিতকরণে স্বতন্ত্র একক হিসেবে স্বীকৃত ও বিশ্লেষিত হতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের জার্মানি যখন আর্য বা শ্রেষ্ঠকে রাষ্ট্রীয় নীতির আইনগত স্বীকৃতি দেয় উপস্থাপিত করেন তখন এই শুধুমাত্র একটি ফিজিক্যালরূপে পরিচয় থাকে না সেটি সামাজিক বা গোষ্ঠীগতরূপে আত্মপ্রকাশ করে পরিস্থিতি অনুযায়ী একই অর্থে বা পৃথক অর্থে অর্থে সারা পৃথিবী জুড়েই নানা সময় ব্যবহার করে থাকেন আজ সারা পৃথিবীতে শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ সমস্যাকে শব্দে প্রকাশিত করা হয় আবার অনেক ক্ষেত্রে অর্থাৎ জাতি গোষ্ঠী বা জাতিসত্তা কূল এই দুই পরিচয় ভূগোল সমান বিশ্লেষণে বিভ্রান্তি করে শ্রেণী বা শ্রেণী গত বিভাজন এবং বহুগামীতার সংস্কৃতি এই তিনটি বিশ্লেষণের ওপর গড়ে উঠেছে অন্যদিকে জাতিসত্তাগত কূলগত পরিচয় যেমন গোর্খা বাঙালি কাশ্মীরি পন্ডিত এই সব পরিচয় শারীরিক গঠনের সামঞ্জস্যের অপেক্ষা দীর্ঘকালীন ভৌগলিক সংহতি ও সংস্কৃতি ঐক্য সামাজিক প্রক্রিয়া সমবিন্যাস এমনকি একই রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস তথা বাধ্য বাধকতাকে নির্দেশ করে এই প্রসঙ্গে অসমে উনিশশো সত্তর সালে থেকে চলে আসা জাতিসত্তাগত পরিচয় উদাহরণ হিসাবে আলোচনা করা যায় বাঙালি সংখ্য়ালঘু সম্প্রদায়ের সঙ্গে সেখানকার আদিবাসী বড়ো সম্প্রদায়ের সংঘর্ষ ঐতিহাসিক বাস্তবতা দুহাজার বারো সালের জুলাই মাসে এই জাতিসত্তাগত পরিচয়ের সংঘাতে শতাধিক মানুষের প্রাণ যায় আর পৃথক বিষয় কর্নাটকে যেমন লিঙ্গায়েত ও ভোগ কালিকা জাতগত পরিচয়ের ধারাবাহিক দ্বন্দ্বে ওই রাজ্য যা রাজনৈতিক উত্থান পতন নির্ধারিত হয় যদিও উভয়েই হিন্দু ধর্মালম্বী ভৌগলিকভাবে লিঙ্গায়েতরা উত্তরভাগে ও ভোগকালীকারা দক্ষিণ ভাগ নিয়ন্ত্রণ করে তাই এদের এক জোট করেই উনিশশো ছাপান্ন সালে কর্ণাটক রাজ্য প্রতিষ্ঠিত হয় নিয়ে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি তাদের নীতি তৈরি করেছিল তেমনি এথেটিক পরিচয়ে আমেরিকা থেকে অসম প্রতিনিয়ত রক্তাক্ত হয়েছিল